পশ্চিমবঙ্গ বিনোদন শিল্পে অনেকটাই উন্নতি করেছে এবং এর ভবিষ্যতও রয়েছে অনেক ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পে বেশ কিছু প্রবণতা লক্ষ্য করা যায় যেমন আঞ্চলিক বিষয়বস্তু নিয়ে অনেকের প্রবণতা থাকে সেই সেই নিয়ে মানে সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে কোন ছায়াছবি বা নাটক তৈরি করা বা সামাজিক যে চরিত্রগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেসব ঘটনা ঘটছে সেই বিষয়বস্তুদের নিয়ে বিনোদন শিল্পে নতুন কিছু তৈরি করা এছাড়াও উচ্চতর গুণমান গুণমান মানে ছবি বা নাটকের বা আর যা যা মাধ্যম আছে সেগুলোর গুণমান ভালো থেকে ভালোতর করার উদ্যোগ নিয়েছে শিল্পীরা তো বিনোদন শিল্পে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রায় উজ্জ্বলই বলা চলে কারণ এখানকার শিল্পীরা নাট্যকাররা বা ক্যামেরার পেছনে যারা কাজ করেন অর্থাৎ কুশলীরা তারাও কিন্তু বিভিন্ন দিক থেকে দক্ষতার সাথে কাজ করেন যা কিনা পশ্চিমবঙ্গের বিনোদন শিল্পকে ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এই পরিবর্তনগুলি বর্তমান থেকেই যেহেতু ঘটতে দেখা যাচ্ছে তাই আশা করা যায় ভবিষ্যতে এর প্রভাব অনেক দূর হবে